ফোটোগ্রাফি সম্বন্ধে যেহেতু আমার আগ্রহ আছে তাই আমি বেশ কিছু ফোটোগ্রাফারকে সমাজমাধ্যমে অনুসরণ করে থাকি তার মধ্যে ভালো কয়েকজন হলেন সত্যজিৎ দত্ত সৈকত দাস অভীক রায় ঋত্বিক দাস এবং অনুপ বন্দ্যোপাধ্যায়